হ্যালো কে চন্দনা বৌদি বলছি যে তোমার বাচ্চা তো খুবই দুষ্টুমি করে কোনও কথাবার্তা শোনে না এরকম শিখিয়ে দিলে আরেকরকম করছে কী করি বল তো

আমি ওকে বারবার করে বলছি যে তোর গার্জিয়ান নিয়ে আয় তোর গার্জিয়ান নিয়ে আয় তাও ও বলে যে আমার মা এখানে ব্যস্ত সেখানে ব্যস্ত আসতেই পারে না আর আমি তোমার কাছে সেই জন্য ফোন করেছি খুবই দুষ্টুমি করছে ও মানে ও তো মনোযোগ সহকারে শুনছে না বা দেখছে না অন্য বাচ্চাকেও দেখতে দিচ্ছে না গালাগালি করছে একরকম বললে আরেকরকম বলছে আমি তো চেষ্টা করছি কিন্তু সে তো চেষ্টা করছে না আচ্ছা ঠিক আছে আমি দেখছি ওকে তুমি এক কাজ করনি বাচ্চার সাথে তুমি এসোকোনি এসে দেকবোকোনি আচ্ছা হ্যাঁটা বাচ্চা কালকের এই স্কুলে আসেনি কেন ঠিক আছে রাখছি ওকে কালকের সময় মতো স্কুলে আসতে বলবে রাখছি তাহলে